আমাদের এলাকায় আমার দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে স্বাস্থ্যসেবা পরিবহন শিক্ষা এবং অন্যান্য যাবতীয় যা প্রয়োজনীয়তা হয় সেগুলি নির্দিষ্ট পরিমাণ উন্নত তো আছে কিন্তু স্বাস্থ্যসেবার দিক থেকে দেখতে গেলে আমাদের এখানে সরকারি এবং বেসরকারি হাসপাতাল দুটোই আছে সরকারি হাসপাতালে খরচা কম হয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সরকারি হাসপাতালেও খরচা এতো পরিমাণে বেড়ে যায় যে গরিব লোকেরা সেটা করতে অসুবিধা হয় পরিবহনের দিক থেকে দেখতে গেলে রাস্তাঘাটের ভালো করতে হবে যানবাহন ঠিক করতে হবে আমাদের এখানের কাছাকাছি যাওয়ার জন্য টোটো আছে অটো আছে সেগুলো এতো বেড়ে গেছে যে রাস্তাঘাটে ক্রমাগত অ্যাক্সিডেন্ট হতেই থাকে সেগুলো একটু দেখতে হবে শিক্ষার দিক থেকে দেখতে গেলে আমাদের এখানে সরকারি ইস্কুল আছে বেসরকারি ইস্কুল আছে সরকারি ইস্কুলে খরচা কম হয় বা বিনামূল্যেও হতে পারে সরকারি ইস্কুলে খরচা কম যেহেতু হয় তাই জন্য বেশিরভাগ গরিব মানুষেরা ছেলেমেয়েরা সরকারি ইস্কুলেই ভর্তি হয় বেসরকারি ইস্কুলে এত খরচা বেড়ে যায় যে ওখানে চাইলেও ঘরের লোকেরা ছেলে তাদের ছেলেমেয়েদেরকে পড়াতে পারে না সরকারি ইস্কুলে যদিও খরচা কম সেরকম ফ্যাসিলিটিও থাকে না তাই জন্য সরকারি ইস্কুলে আশা করবো যে সব পশ্চিমবঙ্গ সরকারের অল্প কিছু সুবিধা দেওয়া উচিত